পরিবারের মহিলারা সাধারণত গ্রামের স্বাভাবিক বা সাধারণ পরিবারে দেখা যায় মহিলারা নিজেদের সংসার চালানোর বা দুঃখ কষ্টকে বিতাড়িত করার তাগিদে সমুদ্রবক্ষে বা নদীবক্ষে পিন বাগদা ধরা

ছোটো ছোটো ভেটকেই চাবলা বা বাচ্চা ধরে সেগুলোকে বিক্রি করে নিজেদের সংসার চালানোর জন্যে কঠিন পরিশ্রম করে হয়তো তাদের সারা দিন অনেক কষ্ট বা পরিশ্রমের মুখোমুখি হতে হয় কিন্তু তারা তাদের সংসারকে বা নিজেদেরকে একটু স্ ভালো থাকার জন্যে তারা এই কাজে বাধ্য হয় এছাড়াও এভাবে তারা সংসার চালাতে পারে সাধারণত নারীদের সমুদ্রবক্ষে না নিয়ে যাওয়ার একটাই কারণ সেটা হলো সমুদ্রবক্ষে গেলে পাঁচ ছয় দিন একটানা নদীতে বা সমুদ্রবক্ষে থাকতে হয় যেটা নারীদের পক্ষে যুক্তিযুক্ত বা সম্ভব হয়ে ওঠে না তার কারণ নারীদের এক জায়গায় থাকতে কোনো অসুবিধা না থাকলেও তাদের ঋতুচক্রজনিত ব্যাপার এবং তারা নদীকে গঙ্গাদেবীর সঙ্গে তুলনা করেন সেই জন্য সমুদ্রবক্ষে ঋতুচক্রজনিত কারণে বেশি দিন থাকতে চান না